আমি ঝাড়গ্রাম বাসস্ট্যান্ড থেকে তিন তারিখ আমার একটি গাড়ি চাই আমি কিন্তু ওইখান থেকে স্টেশন পর্যন্ত যেতে চাই ওই সময় কি আপনাদের কোনো গাড়ি ফাঁকা পাওয়া যাবে এবং আমাকে পিক আপ করতে হবে আমি গন্তব্যস্থলে পৌঁছানোটা আমার খুব তাড়াতাড়ি তাই কোনো দেরি না করে ঠিক সময়ে কিন্তু আসা দরকার